আমি এমন বই পড়েছি সেটা হচ্ছে বুদ্ধিগতভাবে আমাকে চ্যালেঞ্জ করেছে সেটা গীতা এটা আমার ব্যক্তিগত জীবনে আমাদের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত এবং নানা চ্যালেঞ্জের সঙ্গে আমাদেরকে এটা চলতে শেখায়